হ্যালো দাদা আমি সন্তোষ মিত্র স্কোয়ারে যে ক্যাবটা বুকিং করেছিলাম আমি সেখান থেকে বলছি যে আমি এখান থেকে এরপর যাবো নিউ আলিপুর তো রাত তো প্রচুর হয়েছে তো এই সময় কি কোনও অটো রিকশা পাওয়া যাবে কি না যদি আপনি একটু সাহায্য করে দিতেন ভালো হতো হ্যাঁ তো আপনি আসুন আসলে একটু সাহায্য করে দেবেন যখন যাবো একটু জায়গাটা একটু বলে দিলেই আমার ভালো হয় কারণ নতুন এলাকা তো আমার ঠিক জানা নেই জায়গাটা কীরকম হবে না বলছি রাত তো প্রচুর হয়েছে ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তা এখন তো মানে অটো আজকে পাওয়া যাবে কি না হ্যাঁ তো কোন জায়গাটায় পাবো ঠিক একটু বলতে পারলে ভালো হতো তো আমাকে একটু তাহলে অটো স্ট্যাণ্ডের ওখানে নামিয়ে দেবেন হ্যাঁ ধন্যবাদ স্যার ঠিক আছে ঠিক আছে